পশ্চিমবঙ্গের কাছাকাছি একটি সমুদ্র সৈকতের নাম হলো দীঘা এখানে প্রধানত শীতকালের সময়েই মানুষরা যায় দৈনন্দিন জীবনের কাজের বিরতি থেকে দুই বা তিন দিনের জন্য মানুষেরা এখানে ঘুরতে যায় এখানে বিভিন্ন পর্যটক স্থান রয়েছে যেমন মোহনা ওল্ড দীঘা নিউ দীঘা শঙ্করপুর আর মন্দারমণি এবং আরো অনেক কিছু রয়েছে এখানে ডাব খাবার প্রচুর প্রবণতা রয়েছে সমুদ্রের ধারে বসে এবং এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ পাওয়া যায় যেমন পমফ্রেট লাল কাঁকড়া এবং আরো অনেক পাওয়া যায় মানুষেরা আগে ওল্ড দীঘাতেই বেশি ঘুরতে যেত কিন্তু নিউ দীঘার সমুদ্রের পাড়ে বিভিন্ন ধরনের বাজার বসে এবং এই বাজারে অনেক শাঁখের জিনিস পাওয়া যায় এবং হাতির দাঁত থেকে তৈরি বিভিন্ন ধরনের হাতের কাজও এখানে পাওয়া যায় তাই মানুষরা এখন ওল্ড দীঘার থেকে বেশি নিউ দীঘাতেই ঘুরতে আসে এবং মানুষরা এই জায়গাটাকে ভীষণ ভাবে উপভোগ করে মানুষের নিজের দৈনন্দিন জীবনের কাজ থেকে বিরতি নেওয়ার জন্য